আমার প্রিয় নায়ক সিদ্ধার্থ মালহোত্রা এবং নায়িকা শ্রদ্ধা কাপুর এদের সাথে আমার খুব দেখা করার ইচ্ছা আছে এবং আমি যদি দেখাও করি ভবিষ্যতে কোনোদিন তাহলে আমি ওদের কাছ থেকে ওই তারকাদের কাছ থেকে আমি একটাই কথা জিজ্ঞাসা করতে চাই যে এত এত কাজ থাকা সত্ত্বেও ওরা কেমন ওরা কেন অভিনয়টাকে বেছে নিল এত প্রফেশন থাকা সত্ত্বেও ওরা শুধুমাত্র অভিনয়টাকে কেন বেছে নিলো এবং এই অভিনয় করার জন্য কী কী দরকার তাদের কাছ থেকে আমি এটাও জিজ্ঞাসা করতে চাই কারণ আমার অভিনয়টা খুব পছন্দের আমিও যদি কোনো দিন সুযোগ পাই তাহলে আমিও অভিনয় করতে চাই তাই ওদের কাছ থেকে আমার এটাই জানার যে ওরা কীভাবে অভিনয়টা জগতে এসেছে এবং অভিনয় করতে গেলে কী কী লাগে কী কী লাগে না কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে এসবই আমি জানতে চাই